ক্ষুদ্র ও হস্তশিল্পের প্রসার প্রচুর পরিমাণে ঘটেছে ঝাড়গ্রামে এই সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ শিল্পের জেলা ঝাড়গ্রাম বিভিন্ন শিল্পের কাছাকাছি প্রসার ঘটেছে এবং এর মধ্যে বিভিন্ন শিল্পের যেমন প্রাচুর্য রয়েছে সেরকম ছোটো বড় অনেক শিল্পেই এখানে গড়ে উঠেছে তাই এখানে বেশ কিছু দোকানে জিনিস বিক্রি হতে চায় না এবং সেগুলি হলো চপ শিল্প তেলেভাজা শিল্প ঝালমুড়ি বিক্রির দোকান এছাড়াও অন্যান্য ক্ষুদ্র শিল্প যেমন চায়ের চায়ের দোকান এছাড়াও নানা ধরণের খাদ্য প্রক্রিয়াকরণ ও খাদ্র খাদ্য বিক্রির দোকান এগুলিতে বিভিন্ন এতো পরিমাণে প্রাচুর্য বেড়ে গিয়েছে এবং শিক্ষিত বেকাররা এই আত্মনির্ভর হওয়ার জন্য এই সকল দোকানগুলি এতো পরিমাণে খুলেছে যে এখানে রোজ রোজ প্রচুর পরিমাণে জিনিস তৈরি হচ্ছে ফলে এর খরিদ্দার যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না এবং আমি চপশিল্প করতে বিশেষভাবে নিপুণ তো এই শিল্পের বিভিন্ন মশলা রয়েছে যেমন বেসন সড়িষার তেল এছাড়াও উন্নত ধরণের মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এছাড়াও আলু ও অন্যান্য বিভিন্ন ধরণের জিনিসপত্র লাগে এবং এগুলি আমি খুব সুন্দরভাবে তৈরি তৈরি করে তৈরি করি এবং বিক্রয় করি